অবশ্যই বাইকের যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেভাবে আমি প্রতিদিন চালাচ্ছি সেটার যত্ন নেওয়া খুব দরকার বিশেষ বিশেষ সময়ে যাতে বাইক সার্ভিসিং করা হয় তার দিকে নজর দিতে হবে মোবিল চেঞ্জ করতে হবে এবং বিভিন্ন কোনো রকম কোনো সমস্যা দেখা দিলে তাকে অবশ্যই সারাই করা খুবই প্রয়োজন এবং অবশ্যই বাইক খুব বেশি দূরত্বে চালানো সেটা একটা খুবই আনন্দের ব্যাপার খুব ভালোই লাগে এবং দূরবর্তী স্থানে বাইকে ঘুরতে যেতে খুবই মজার ব্যাপার এবং তবে অবশ্যই সতর্কতা অবলম্বন হিসেবে আমাদেরকে হেলমেট ব্যবহার করতেই হবে